হ্যাঁ কীরে কী করিস শোন না একটা কথা বলতাম কত তো প্ল্যান হয় কত প্ল্যান চৌপাট হয় অনেক দিন ধরে একটা ঘুরতে যাওয়ার ইচ্ছে হচ্ছে তুই ফ্রি আছিস এখন কথা বলার জন্য এই তাহলে শোন না তালে ভাবছিলাম আমাদের তো গ্রুপে অনেকজনই আছে আকাশ আছে কুণাল আছে মাম্পি তাপর বুল্টিও আছে তালে একটা কাজ করি চল না সবাই মিলে একটু শনি রবি দেখে কোথাও একটা ঘুরে আসি এই হ্যাঁ বকখালি যাওয়া যেতে পারে তো এটা কাছাকাছিও আছে কম খরচার মধ্যে হয়ে যাবে কম বাজেটের মধ্যে

হ্যাঁ হ্যাঁ সেটাও হয় কেন বল তো আবার আমাদের তো শনি রবি মানে ছাড়া হবেও না কারণ সবার তো কাজ আছে অফিস রয়েছে তো আকাশেরও তাই কুণালেরও তাই হ্যাঁ তালে ওই করবি তালে কি মানে গাড়ি বুক করে যাবি নাকি ট্রেন জার্নি করেই যাবি হ্যাঁ ওদেরকেও তালে নিতে হবে কথা বলতে হবে ওদের সাথে তালে জানতে হবে যে কবে যাবে মানে ওরা আবার রাজি কিনা সেটাও দেখতে হবে ওদের তো শনি রবি করেও মাঝে মাঝে কাজ পড়ে যায় ঠিক আছে তালে ওই বকখালি যদি যাওয়া হয় তালে খুব ভালো হয় বল কতদিন যাই না কোথাও ঘুরতে হ্যাঁ বেশি জন গেলে একটুখানি কম বাজেটের মদ্যে হয়ে যাবে বকখালি তো একদম কাছাকাছি এরিয়া মানে কম বাজেটের মধ্যে হয়ে যাবে অনেক জন মিলে গ্যালে একটুখানি সি বিচের তাই সামনে একটু হোটেলটা নেব বেশ দারুণ ভিউজ আসবে ইশ কবে যাবে দেখি ঠিক আছে দাঁড়া আমি সবার সাথে কথা বলে দেখি একবার হ্যাঁ তাপর তোকে আমি কলে নেব হ্যাঁ তুইও দেখে নে কত কজন যায় আমিও দেখে নিচ্ছি কজন যাচ্ছে তাপর একসাথে কনফারেন্স কল করে কথা বলে নোবো ঠিক আছে তালে কিন্তু বকখালি হ্যাঁ বকখালির জন্যই বলবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তালে আমি কল ব্যাক করছি তোকে পরে ওকে টাটা